পূর্ব বর্ধমান জেলার জনপ্রিয় এবং সাধারণ ঐতিহ্য কিছু খাদ খাদ্যের নামগুলি হল তার মধ্যে হচ্ছে মিষ্টি মিষ্টির মধ্যে হলো মিহিদানা সীতাভোগ রসগোল্লা ল্যাংচা দানাদার কালাকান্দ ইত্যাদি এবং কিছু স্পাইসির মধ্যে হলো চাউমিন মোঘলাই এগরোল মোমো তারপর হচ্ছে পিৎজা বার্গার এছাড়াও এছাড়াও রয়েছে এ ফুচকা আইসক্রিম অথবা বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন এন তাছাড়াও তাছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান জেলার বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা এবং মন্ডা রয়েছে যেটা পাওয়ার জন্য আমাদের যেতে হয় নিগন এবং পূর্ব বর্ধমান জেলার বিখ্যাত রয়েছে মিহিদানা এবং সীতাভোগ